আমার পরিদর্শনের সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে খ্রিস্টানদের চার্চ যেটা আমি মৌলালিতে সেন্ট পলস স্কুলের পাশে দেখেছিলাম মানে এতো সুন্দর পরিবেশ আগে হয়তো আমি কোনো দিন দেখিনি মানে এমন একটা মনোরম পরিবেশ ওদের প্রতি রীতি রেওয়াজ অনুযায়ী প্রত্যেকটা রবিবারের ওদের যে খ্রিস্টানদের যে রেওয়াজ ওদের ওখানে নাচ গানের ব্যবস্থা থাকে যেটা অনুষ্ঠিত হয় সকাল দশটা থেকে মোটামুটিভাবে চলে দুপুর দুটো অবদি এই যে রীতি রেওয়াজ আর ওদের ওখানে যে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা তো মানে মসজিদে মন্দিরের পাশাপাশি থুতু ফেলে দিই ঠিক আছে কেউ পানের পিক ফেলছি কেউ আমরা তেরেঙ্গা খাচ্ছি তেরেঙ্গার পিক ফেলে দিচ্ছি কিন্তু খ্রিস্টানদের এটাভাবে কড়াকড়িভাবে নিষিদ্ধ একদম কড়াকড়িভাবে মানে তুমি ওখানটায় চত্বরে আমরা কোনো রকম পানের পিক গুটকার গুটকার পিক তারপর থুতু পর্যন্ত ফেলতে পারবো না আর ওদের যে একতা মিলটা মানে খ্রিস্টানদের চার্চে যারা দীক্ষিত হয় যে মিলটা দেখে আমি খুব আবদ্ধ যেটা আমাদের বাঙালি সমাজের আমাদের হিন্দু ধর্মেও নেই আর মুসলিমদেরও সম্প্রদায়ের মানুষজন নেই কারণ মুসলিমদের আমরা দেখেছি মসজিদে মসজিদে এতোটা পরিষ্কার পরিছন্ন থাকে না ঠিক আছে খ্রিস্টানদের এতোটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে দেখে আমি সত্যি সত্যি খুবই মুগ্ধ হয়ে গেছি